সংরক্ষণের সমস্যাগুলি বলতে যেমন কিছু অসাধু ব্যবসায়ী যারা নিজেদের উন্নতির জন্য পুকুর বলুন বা জলাশয় বলুন যেগুলাতে মাছ চাষ করা হয় সেগুলোতে কীটনাশক বিষাক্ত কীটনাশক মিশিয়ে দিচ্ছে যাতে সেসব মাছগুলি বড়ো না হয় বা মরে যায় সেগুলির জন্য আর সাম্প্রতিক বছরগুলিতে জল দূষণের কারণে অনেক পরিবর্তন হয়েছে কারণ জলের জন্য জল হচ্ছে মানুষের জীবন আর এই জল দূষণের কারণেই অনেক রকম সমস্যাও দেখা দিয়েছে